বোনা এবং সেলাই দু দুটোতেই আমার একাধিক বার ভুল হয়েছে প্রথম প্রথম শিখতে গেলে ভুল হবেই আর ভুল হলেই মানুষ আবার নতুন করে মানুষ শিখতে পারবে ভুল হয়েছে ভুল খুলে আবার নতুন করে করেছি আবার নতুন করে ঠিক হয়েছে ওটাই যে শে শেখাটাও হয়েছে আর কেন ভুল হয়েছিল সেটাও জেনে গেছি ভুল হওয়াটা খুব জরুরি কেন না ভুল হলেই মানুষ সঠিক জিনিসটা আবার শিখতে পারে তার জন্য আমার ভালো লেগেছে কারণ আমি ভুল করেছি বলেই আমি আবার নতুন করে শিখতে পেরেছি যে কেন ভুল হয়েছিল আর আমার ভুলটাই বা কোথায় ছিল প্রত্যেক মানুষের ক্ষেত্রেই দরকার যে ভুল হওয়াটা ভুল হলে মানুষ সটিক জিনিসটি শিখতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে এটাই আমার মনে হয় আমারও একাধিক বার সব বোনার ক্ষেত্রেও ভুল হয়েছে সেলাইয়ের ক্ষেত্রে তো ভুল হয়েই থাকে প্রথম প্রথম যারা শেখে তাদের ভুল হবেই এটা হওয়াটা উচিত